বাচ্চারা বাচ্চাদের সব কিছুই শেখনো উচিত কৃষিকাজ পশুপালন ছোটো ব্যবসা এবং অন্যান্য স্তানীয় পেশা যেমন কাঠ মিস্ত্রি মেরামত ময়দান মিল মুরগি দুগ্ধ শিল্প সম্পর্কে সব কিচুই শেখানো উচিত যেমন ছোটো ব্যবসা ছোটো ব্যবসা কেমন করে শুরু করবে প্রথমে যেমন ধরো যে সবজির ব্যবসা করবে তো সবজির ব্যবসা করতে গেলে প্রথমে কী করতে হবে অন্য জায়গা থেকে সবজি নিতে হবে নাওয়ার পর তারপরে এসে বিক্রি করতে হবে এবার ওটার ঠিক দাম দাম দর সব কিছুই করত হবে তারপর অ এস অন্যান্য স্তানীয় পেশা যেমন কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি যেমন কাঠ হচ্ছে কাঠের কাঠ কতোটা কাঠ লাগবে কতো ইঞ্চি কী রকম কী ডিসাইন সব কিছুই কাঠ মিস্ত্রিকে করতে হবে তাপর মেরামত মেরামত যেমন মেরামত করতে গেলে মে যেমন আলু একটা জিনিস আলু করবো আলুর আলুতে কতো কী ও কতো কতো গ্রাম ওষুধ লাগবে কতো কী লাগবে কী রকম যত্ন করতে হবে সব কিচুই যেমন মুরগি মুরগি কী খাওয়ানো খাওয়া দেওয়া উচিত কী খাইলে মুরগি ভালো ইয়ে হবে তারপর দুগ্ধ শিল্প দুগ্ধ শিল্প হচ্ছে গরু গু দুগ্ধ শিল্প যেম যেহেতু দুগ দুধ আমাদের গরুই দেয় তো গরুকে কী খাওয়ালে দুধ বেশি হবে তো এই সব বিষয় আর কে তাদের স এবারে পেশা দেয় হচ্ছে সব সম বাচ্চাদের সব সময়ের জন্য তার তার প্রথম প্রথম শিক্ষক হচ্ছে তার বাবা মা তারপরেই হচ্ছে স্কুল টিচার বা কলেজ টিচার তো আমার মতে প্রথম শেয়ার প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা